হ্যালো বল দাঁড়া দাঁড়া দেখছি যাবো সাত আট দিনের মধ্যেই যাবো হ্যাঁ এখন ছুটি পাওয়া যাচ্ছে না একটু টাইম লাগছে না তো এখান থেকে বয়ে বয়ে কে নিয়ে যাবে ওখানে গিয়ে ডাইরেক্ট কিনবো হ্যাঁ তুই হলদিতে কী পরবি রে আমি ভাবছি শাড়ি পরবো গোল্ডেন জুয়েলারীর সাথে তুই কী পরবি না শোন শোন আমি শাড়ি পরবো তুই চুড়িদার পরবি বুঝলি তুই কুন্দনের সাথে পরবি আমি গোল্ডেনের সাথে পরবো আর মেহেন্দি লাগাবো তোর কবে লাগাবো বল তুই যেদিন বলবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এক একসাথেই লাগাবো হ্যাঁ এখন লাগাস না নয়তো মারবো তোকে আর মেহেন্দিতে কী মেহেন্দিতে কী পরবি হ্যাঁ আমিও ভাবছি সবুজ কালারের মধ্যেই কিছু পরবো কিন্তু হালকা সবুজের থেকে ডিপ সবুজটা বেশি ভাল লাগবে আর গয়না কী পরবি রে ওটার সাথে আমি ভাবছি সবুজ পাথরের মধ্যে কিছু পরলে তোকে বেশি বেটার লাগ তোকে বেশি ভালো লাগবে আর আমি ভাবছি যে শুধু ব্যস শুধু মাথায়েরই পরবো কিছু আর কিছু পরবো না গলায় একটা সোনালী কালারের কিছু পরে নিবি ভাল লাগবে আর আইবুড়ো ভাতের দিনে সকালে কী পরবি রে হাঁ আচ্ছা আমি ভাবছি কি লাল রঙের স্যুট পরবো হাঁ লাল রঙের স্যুট হ্যাঁ লাল রঙের স্যুট পরবো তা কি বলবো ইয়ে দিয়ে কি বলবো মানে সেই কালো টাইপস ইয়াররিংস দিয়ে ওটা পরবো আর বরযাত্রীতে কী পরবি ওটাই তো মানে সবথেকে বেশি একটা কোনো লং ফ্রক কিনে নেবো

হাঁ হাঁ একইরকমই কিনবো তুই আলাদা কালার তুই আলাদা রঙের কিনবি আমি আলাদা রঙের কিনবো হ্যাঁ হ্যাঁ আর তারপরের দিনে কী পরবি যেদিন বউ আসবে সেদিন কী পরবি না সেদিনের সকালবেলায় কে লেহেঙ্গা পরে বোকা হাঁ ইয়া বৌভাতের দিন হ্যাঁ কুর্তি কুর্তি টাইপস কিছু পরে নেবো হাঁ হাঁ ভাবছি আমি একটা সেই আমার পুরানো আছে না সেই তোর সাদা কালারের কুর্তি মনে করে দ্যাখ চিকনকারির উপর যেটা আছে আমি ভাবছি ওটা পরবো তুই কি পরবি রে শোন শোন আমি সাদা চিকনকারিটা পরবো তুই কালো চিকনকারিটা পরবি আর আমি যাই তারপরে কিন্তু সব মানে কেনাকাটা স্টার্ট করবি এখন করিস না কিন্তু খুব মারবো দাঁড়া দাঁড়া যাবো সাত আট দিনের মধ্যেই যাবো শোন না আমার একটা ফোন আসছে হ্যাঁ আমি তোকে পরে ফোন করছি হ্যাঁ রাখছি হ্যাঁ